হ্যাঁ গৌরীশঙ্কর ভান্ডার থেকে বলছেন হ্যাঁ দিদি আমি গতকাল আপনার কাছে একটা গোলদারির তালিকা পাঠিয়েছিলাম সেখানে আমার চাল মু চাল ছিলো বাসমতী চাল দামিটা তো আমি আপনার দোকান থেকে আগেও নিয়েছি কিন্তু এবারের কোয়া মানে কোয়ালিটি খুবই নিম্নমানের তো এই চালটা তো আমি নিতে পারবো না আপনি এটা আপনার চেঞ্জ করে দিতে হবে না না আমি না না আর চালের কথা তো বাদ দিন মুসুর ডালটা আপনার দোকানে এতো বাজে সেদ্ধ হচ্ছে আমি তিনটে সিটি দিয়েও মুসুর ডাল সেদ্ধ হচ্ছে না আমার খুবই মানে খারাপ এসছে এবারে আপনার সব জিনিসগুলোই মোটামোটি এবারে খারাপ পেয়েছি না দিদি দেখুন আপনার দোকান থেকেই তো নিই হুম না আমি তো আপনার দোকান থেকে নিই তা আপনার তো আমি মানে মা রোজকার দোকান মানে না আমি আমি কালকে যাবো আপনাকে একটু চালটা একটু আর ডালটা একটু পরিবর্তন করে দিতে হবে দিদি দেখুন যদি করা যায় ঠিক আছে আপনারা একটু গুণগত মানের দিকে একটু খেয়াল রাখবেন

বেশ তবে রাখছি